হ্যালো বলুন নমস্কার আমি আপনার কি সহায়তা করতে পারি বলুন হ্যাঁ হ্যাঁ এটা হসপিটালই বটে বলুন আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের হসপিটাল হচ্ছে এই জেলার মধ্যে সেরা হসপিটাল সব সময় এইখানে কোনো না কোনো ডাক্তার আছে এবং আপনি যদি আমাদের হসপিটালে আসেন তাহলে মনে হবে ঘরেই আছেন সব সময় দায়িত্ব নেয় কোনো না কোনো ডাক্তার আপনার শিশুকে দেখবেন আপনার কোনো চিন্তা নেই আপনি যতো তাড়াতাড়ি পারবেন নিয়ে চলে আসুন না না সেটা তো আমি বুঝতে পারছি মায়ের মন যতই হোক আমি আপনার দায়িত্বে বলছি আপনি যতো তাড়াতাড়ি পারবেন নিয়ে চলে আসুন সব বেড ফাঁকা আছে এই ইয়ে এখনও দুটো তিনটের ডাক্তার আছে শিশু স্পেশালিস্ট চলে আসুন যতো তাড়াতাড়ি পারবেন কোনো অসুবিধা হবে না ঘরের ঘরের মতোনই থাকবেন আপনি এখানে কোনো অসুবিধা হবে না যতো তাড়াতাড়ি পারবেন নিয়ে আসুন কারণ ছোটো বাচ্চা তো যতো তাড়াতাড়ি আসবেন ততই ভালো হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের হসপিটাল হচ্ছে এই জেলার মধ্যে স্যার আপনাকে বললাম না কোনো অসুবিধা হবে না আপনার কোনো অসুবিধা হবে না সব সময় ডাক্তার পাবেন এতটুকুনও অসুবিধা হবে না এবং খরচাও খুব কম আমাদের এখানে ডাক্তারেরা মানসিকভাবেও খুব ভালো শিশুকে দায়িত্ব নিয়ে দেখবে কোনো অসুবিধা হবে না আপনার যতো তাড়াতাড়ি পারবেন নি আসুন